পুরুলিয়া জেলার মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ শিল্প পরিষেবা আবার অনেকে নিজস্ব ব্যবসাও করেন এখানকার বেশিরভাগ মানুষ সরকারি চাকরি পছন্দ করেন কারণ এটি স্থায়ী এবং যে কেউ সহজেই ছাড়াতে পারবে না পুরুলিয়া জেলার মানুষ স্থায়ী কর্মসংস্থান খোঁজে যাতে তারা সারা জীবন সুখে কাটাতে পারে এখন সরকারি চাকরি কমে যাওয়ায় এবং জনসংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় বেকারত্বও বেড়েছে এই বেকারত্বের জন্য আমি সরকারের কাছে সুপারিশ জানাতে চাই যে যেন তারা মানুষের সরকারি চাকরি করার সুযোগ করে দেয় যাতে তারা নিজেদের ইচ্ছেপূরণ করতে পারে তাই সরকারকে নিজেদের পরিষেবা বাড়ায় যেন বেকার ছেলেমেয়েরা সেই কাজে যোগ দিতে পারে আর বেকারত্ব কিছুটা কমে